আমি ডিজিটাল শিল্প সম্পর্কে যে জিনিসগুলো মনে করি সেগুলির মধ্যে অন্যতম হলো ডিজিটালাইসড হয়ে যাবার পর থেকে মানুষের অনেক সুবিধা হয়েছে এবং এটি মানুষের দ্বারাই তৈরি একটি শিল্প উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা যখন ব্যাংকের কাজ করি বা দূরের কোনো মানুষকে টাকা পাঠাতে চাই আগে আমাদের ব্যাংকে যেতে হতো তারপর ব্যাংক থেকে টাকা পাঠাতে হতো কিন্তু এখন ফোন পে গুগোল পে এই ধরনের অনেক অ্যাপসগুলি চলে আসার ফলে আমরা খুব সহজেই আমাদের থেকে টাকাটা অন্য জায়গায় পাঠাতে পারি এটা একটা ডিজিটাল শিল্প বা আরেকটা ডিজিটাল শিল্প হচ্ছে এই যে হোয়াটসআপ বা ফেসবুক এগুলো আসার পরে আমরা খুব সহজেই দূরের মানুষকে ভিডিও কলে দেখতে পাই আবার ফটো ভিডিও পাঠাতে পারি ডিজিটালাইসড হয়ে যাবার পরে আমাদের এই সুবিধেগুলো হয়েছে এবং আগামীতে এই ডিজিটাল শিল্পের আরো বিকাশ ঘটবে এই যে বিজ্ঞানীরা নতুন নতুন ডিজিটাল শিল্প নিয়ে আসছে এতে মানুষের খুবই সুবিধা হচ্ছে